কিছু যানবাহনের নাম হলো যেমন সাইকেল রিকশা টোটো গাড়ি বাইক স্কুটি আর এদিকে ম্যক্সিমো চার চাকার বলে ম্যাক্সিমো বাস ট্রাক রেলগাড়ি মাল্টিন এবং লং ড্রাইভের গাড়িগুলো প্লেন জাহাজ ইত্যাদি